হ্যাঁ আমাদের পাড়ায় একবার সরস্বতী পুজোর পরে একটা রান্নার প্রতিযোগিতা করানো হয়েছিলো সেটিতে আমি অংশগ্রহণ করেছিলাম আমি সেটিতে চকলেট মোমো বানিয়েছিলাম মোমো তো সাধারণত আমরা চিকেন দিয়ে বা ভেজিটেবিল দিয়ে খেয়ে থাকি কিন্তু আমি সেটিতে ময়দার ওই প্রলেপের ওপরে আমি ভেতরে একটু করে চকলেটের একটু করে ভেঙ্গে ভেঙ্গে চকলেট ভরে দিয়েছিলাম তারপর সেটিকে স্টিম করে সেটিকে আমি দিয়েছিলাম তা আমার ওই চকলেট মোমোটা খেতে খুব সুন্দর হয়েছিলো আর বশত আমি ওখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম